আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য আমি যে ফি কাঠামোটা ব্যবহার করি প্রদান করি যে আমি আগে জেনে নিই যে কত টাকা দিতে হবে বা কত টাকা টাকা কখন দিতে হবে টাকা কত টাকা খরচা হবে কারণ এটা আমি ভেবে নিই কারণ কত টাকা দিতে হবে এটা আগের থেকে জিজ্ঞাসা করে নিলে বা এটা আগের থেকে জানা থাকলে তো সেরকম অনুযায়ী আমি টাকা আর রাখতে পারব কারণ মানুষের হাতে তো সবসময় টাকা থাকে না তো সেক্ষেত্রে এ স্কুলের ব্যাপারে বাচ্চাদের স্কুল তো সেখানে তো ঠিক টাইমে তো টাকা দিতে হবে তো সেক্ষেত্রে এ আমি এটা ভেবে নিই আগে যে কতটা আগে জিজ্ঞাসা করে নিই কত টাকা দিতে হবে টাকা কখন দিতে হবে এ কোনদিন দিতে হবে এটা আমি আগে থেকে জেনে নিই আগে আমি জিজ্ঞাসা করে নিই যে কবে দিতে হবে বলুন তো সেই রকম টাইম অনুযায়ী আমি টাকা দিয়ে করব এরকমটা আমি আগে থেকে ভেবেই নিই